হ্যালো সুকন্যা শোন না আমি তো ওই বসিরহাট এলাকাতে এসেছি কিন্তু এখানে আমি তো রাস্তার খাবার খুব একটা তো পছন্দ করি না তুই তো সবই জানিস যাক তোকে আমি বলছি যে তোদের এখানের যে রেস্তোরাঁগুলো রেটিং যেটা আছে সেটা তুই একটা খোঁজ খবর নে না নিয়ে তুই যদি আমাকে একটুখানি বলিস তাহলে আমি ওখানে একটু মানে দুপুর বেলার মিড ডে মিলটা আমি খেতে পারি কারণ বুঝিস তো আমার শরীর খুবই অসুস্থ আমি একদম পছন্দ করি না বাইরের মানে বাইরের যে রা খাবারগুলো থাকে আর কি খোলামেলা দোকানে তা আমার মনে হয় তুই যদি একটুখানি বলে দিস কোনটায় ঢুকব আমি তাহলে আর রেস্তোরাঁগুলোর রেটিংটাও একটু আমাকে বলিস তাতে আমার খুব একটা সুবিধা হয় আর কি আচ্ছা ঠিক আছে তুই কেমন আছিস বল তোদের বাড়ির সবাই ভালো আছে তো শোন না শোন শোন শোন তোকে আমি একটা কথা বলি তা তোর যদি খুব একটা যদি অসুবিধা হয় তাহলে তুই একটা কাজ কর না তুই তাহলে আমার ফোনে একটু হোয়াটসঅ্যাপ করে দে তাহলে সেই হোয়াটসঅ্যাপটা দেখে নয় আমি নয় একটুখানি দোকানে একটু খোঁজ খবর নিয়ে আমি যদি দুপুরবেলার মিড ডে মিলটা সারতে পারি তাহলে আমার খুব ভালো হয় ঠিক আছে আমি রাখছি আবার পরে কথা বলব হ্যাঁ